যেমন কি আমার এই আমাদের গ্রামে উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা হলো যে আমাদের পূর্বপুরুষরা বলে এই গ্রামের নাম নাকি খট্টিমারি হয়েছে কারণ এই এলাকায় বা এই এরিয়ায় অনেক খট্টি ঘাস পাওয়া যেত তাই এই এরিয়ার বা এই এলাকার নামটি হয়ে গেছে খট্টিমারি এমনকি এই খট্টিমারি এরিয়ার নামটি না এই এরিয়ার যে বাজারটি রয়েছে সেই বাজারটির নামও খট্টিমারি নামেই রেখেছে আমাদের পাশে আরেকটি গ্রাম আছে বা আমরা যে গ্রামে থাকি তার একটু পাশেই আর কি সেই গ্রামটি নাম আছে ডাক্তার পাড়া কারণ এই গ্রামে নাকি আগে অনেক ডাক্তার ছিল অনেক ডাক্তার ছিল তার কারণে এই গ্রামটির নাম বা ওই গ্রামটির নাম ডাক্তার পাড়া রেখেছে ওইখানে একটা না দুটো না তিনটে না অনেক ডাক্তার ছিল তার জন্য ওই গ্রামটির নাম ডাক্তার পাড়া রেখেছিল আর আমাদের বাড়ির পাশেই যেমন একটা জায়গা আছে বা এলাকা আছে যেই এলাকাটায় আমাদের অনেক পূর্বপুরুষেরা সেখানে পুজো করে আসছে যেই জায়গাটার নাম হচ্ছে সেইখানে অনেক দিন আগে একটা কুড়া ছিল কুড়া মানে হচ্ছে একটা পুকুর ছিল সেই পুকুরে নাকি মানে এতটাই গভীর ছিল এতটাই গভীর ছিল সেখানে কেউ নামতেই পারে না আর সেখানে অনেক মাছ ছিল তো সেখানে এমনকি মাছ কেউ মাছ মারতে গেলেও নাকি ওইখানে মৃত্যু হয়ে যেত তার পরে আমাদের পূর্বপুরুষেরা ওইখানে একটা বাবা পূর্বপুরুষেরা আমাদের ওইখানে একটা ঠাকুরের বা একটা গডের মন্দির বানিয়েছে তো যেই মন্দিরটার নাম হচ্ছে যেই মন্দিরটার নাম হচ্ছে ভান্ডাকুড়া যেটা আমরা জানি ভান্ডাকুড়া বলতেই আমরা কিন্তু এমনি ওই জায়গাটার নাম ভান্ডাকুড়া দিয়েছি কারণ ওই জায়গাটায় এতটাই বেশি গভীর আর এতটাই গর্ত তার জন্য ওই জায়গাটার নাম আমরা ভান্ডাকুড়া রেখেছি এবং যেই গডটা ওইখানে আছে সেই গডটার নাম হচ্ছে শিব আমরা তো জানি আমাদের মহাদেব তো মহাদেবের পূজা কিন্তু ওইখানে হয় এবার বছরে বছরে আমরা ওইখানে পূজা এমনিতেই পূজা করি এবং তার সাথে সাথে আবার কেউ কেউ যদি চায় দিনে বা যে কোনো দিনে যেয়ে পূজা দিতে পারে ও পূজা দেয় তো এই হচ্ছে আমাদের এলাকার উল্লেখযোগ্য ঐতিহাসিক কিছু ঘটনা